হ্যালো হ্যাঁ

হ্যাঁ চিনতে পেরেছি হুম ঠিক আছে বোরখা আর ওড়না এগুলো সব আছে হ্যাঁ তাহলে কবে দোবো মানে ওই হাফ পেমেন্টটা

ঠিক তা যা যা বলেছিলাম তাই তাই এনেছো তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই করে দিচ্ছি একটু কম দামে ধরেন ঠিক আছে এই হুম আপনার কাছে কি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখুন ঠিক আছে